হ্যাঁ অবশ্যই আমি পাঁচটা তারিখের নাম বলতে পারব যেগুলো আমার জীবনের অনেক স্মরণীয় ঘটনা ঘটেছিল এক হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ এই দুটি দিন আমার জীবনের সবচেয়ে সবচেয়ে বাজে দিন একটা তারিখে আমার বাবার শরীর অসুস্থ হয় এবং আর একটা তারিখে আমি আমার প্রিয় জেঠুকে হারাই এটা হচ্ছে সবচেয়ে আমার জীবনের বাজে দিন এবার যদি আমি ভালো দিন বলি ভালো দিন আমার মনে নেই কিন্তু আমার নিজের জন্ম তারিখ যদি আমি বলি তাহলে ওটা কুড়ি জুলাই দু হাজার এক আমার দাদার জন্মের দিন হচ্ছে চোদ্দোই জুলাই উনিশো পঁচানব্বই আর আরেক জনের জন্মদিন আমার খুব মনে থাকে এবং মনে রয়েছে সেটি হচ্ছে পাঁচই জুন দু হাজার দু হাজার পাঁচ